না আমি একা বাইক চালাতে পছন্দ করি রাইডিং রাইডারের মতো অতো বেরোই না তবু আমি খুব কম বেরোলে একাই বেরোই তার কারণ আমি একাই গাড়ি চালাতে খুব ভালোবাসি একা আর এক গাড়ি চালানোটা কি খুবই ভালো সেফটিকর কোনো কোনো ঝুট ঝামেলা নেই আস্তে আস্তে গাড়ি চালানো রাইডিংয়ে তারা প্রচুর স্পীডে গাড়ি চালায় যেগুলো হাই সিসির গাড়ি হয় বেশিরভাগ আরকি সে